উন্নয়নের যাত্রা পথ বহুমাত্রিক দেশের সাধারণ নাগরিকদের প্রয়োজন ও চাহিদার দিকে লক্ষ্য রেখেই উন্নত পরিকাঠামোর রোড ম্যাপ তৈরি করা হয়েছে রাজ্যের পূর্ববর্তী সরকারগুলি পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কোনো সার্বিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেনি ফলে যোগান শৃঙ্খল যেমন ব্যাহত হয়েছিল অন্যদিকে তেমনই যোগাযোগ ও পরিবহনের ক্ষেত্রেও বৃদ্ধি পেয়েছিলো ব্যায়ের মাত্রা এই পরিস্থিতির সামাল দিতে সরকার পরিকাঠামো উন্নয়ন সম্পর্কে নতুনভাবে চিন্তা ভাবনা করেছে কারণ যোগান শৃঙ্খল এবং পরিবহনের মতো বিষয়গুলির স্বার্থ এর সঙ্গে যুক্ত এই প্ল্যানের মাধ্যমে পরিকাঠামো নির্মাণে যেমন গতি সঞ্চার ঘটেছে অন্যদিকে তেমনি বিভিন্ন প্রকল্প রূপায়ণের ব্যায়ের মাত্রাও হ্রাস পেয়েছে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থাকে নানান রাজ্যে সবকটি শহরে ভবিষ্যত বলে বর্ণনা করে এখানকার কর্ম প্রচেষ্টায় সঞ্চারিত হবে নতুন নতুন শক্তি ও উৎসাহ বর্তমানের যুগ হলো ইন্টারনেটের যুগ আর আজকের দিনে বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে সবকিছু করা হচ্ছে এবং যেকোনো জিনিস অনলাইন মারফৎ ডেলিভারি নেওয়া হচ্ছে এই জন্য আজকের দিনে হোম ডেলিভারি সার্ভিস ক্যাশ অন ডেলিভারি সার্ভিস এবং অন লাইন ডেলিভারি সার্ভিস কথাগুলি বার বার শুনতে পাওয়া যায় এই সার্ভিসের ফলে নানা মানুষের তাদের জীবনযাপনের ক্ষেত্রে সুবিধা পেয়েছেন